আপনি এমন একটি গ্রাম অঞ্চলে চলে যাচ্ছেন যেখানে ব্রডব্যান্ড কভারেজ সীমিত হতে পারে এবং আপনাকে ব্রডব্যান্ড পরিষেবার প্রাপ্যতা শিক পরীক্ষা করতে হবে গ্রামাঞ্চলে পরিষেবা প্রদানকারী ব্রডব্যান্ড সরবরাহকারীদের জন্য অনলাইনে গবেষণা করুন এবং আপনার নতুন এলাকায় ব্রডব্যান্ড পরিষেবার প্রাপ্যতা সম্পর্কে জানতে তাদের সাথে যোগাযোগ করুন